বিজ্ঞানের কয়েকটি গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে বিদ্যুৎ হলো অন্যান্য গুরুত্বপূণ্য আবিষ্কার এই বিদ্যুৎ আবিষ্কারের ফলে সাধারণ মানুষের জীবন অনেক সহজ হয়ে উঠেছে কিন্তু এই বিদ্যুতের অনেক ক্ষতিকর দিকগুলিও রয়েছে আমরা এই ক্ষতিকর দিক দিয়ে যথেষ্ট সচেতন আমাদের পরিবারের সকলেই এ বিদ্যুৎ সম্পর্কে সচেতন রয়েছে এছাড়াও আমরা বিদ্যুতের বিভিন্ন ক্ষতিকর দিক থেকে বাঁচানার জন্য বিভিন্ন পদক্ষেপও নিয়ে থাকি বিদ্যুতের ক্ষতিকর দিকগুলি প্রথমে বলতে গেলে আমাদের বলতে হয় আমরা যদি কখনও ভেজা হাতে বিদ্যুতের সুইচে হাত দিয়ে দি আমাদের শক দিতে পারে তাছাড়াও খাম খোলা তারে যদি আমরা হাত দিয়ে দি আমাদের জামা কাপড় ঠেকে যায় সে থেকে জামা কাপড়ে আগুন ধরে যেতে পারে এবং বিভিন্ন মানুষের জীবনের ক্ষতির সম্ভাবনা থেকে যায় এছাড়া টি ভিতে অতিরিক্ত বিদ্যুতের সঞ্চারের ফলে এ সিতে অনেক বিদ্যুতের সঞ্চারের ফলে এবং বিভিন্ন যেসব ইলেকট্রিক জিনিসপত্র রয়েছে বিদ্যুতের ব্যবহারের অতিরিক্ত ব্যবহারের ফলে সেগুলি নষ্ট হতে পারে এইসব ক্ষতিকর দিকগুলি দেখলে মানুষের অনেক ক্ষেত্রে জীবনও চলে যায় কিন্তু তবুও আমাদের বিদ্যুৎ সোম বিদ্যুতের ব্যবহার করে যেতে হবে বিদ্যুৎ সম্পর্কে আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে যেমন আমরা বিদ্যুতকে সঠিকভাবে সুকনো হাতে সুইচে হাত দেব এছারাও খোলা তার থাকলে আমরা বিদ্যুতের অপিসে ফোন করে জানাবো এবং বিভিন্ন মিস্ত্রীকে ডেকে সেই বিদ্যুতের তারগুলি ঠিক করে নেব তবে আমাদের কোনো ক্ষতি হবে না